গাছের ভালো স্বাস্থ্যে স্বাস্থ্যের জন্য হচ্ছে আমি কোনো ওষুদ দোকানে বা বা নার্সারির কাকুর কাছ থেকে পরামর্শ নিই এবং তারাও ভালো বলতে পারে যে গাছের গাছে কতটা সার এবং কতটা জল দিতে হবে আমার আমার ঠাকুমাও ভালো ভালো জানেন কারণ তারা আগে আগে লাউ গাছ ইত্যাদি ইত্যাদি গাছে কীভাবে কীভাবে হচ্ছে সার কতটা সার দিতে হবে কতটা কী দিতে হবে সব জানতেন তাদের কাছ থেকেও পরামর্শ নিই আমার বাবাও ভালো জানেন বাবা ভালো জানেন কতটা সার কতটা বিষ দিতে গাছের মধ্যে দিতে হবে যাতে গাছ গাছ ভালো থাকে এবং হচ্ছে গাছের স্বাস্থ্য ভালো হয় তাতে গাছ ভালো থাকে গাছে পিঁপড়ে লাগলে কী ওষুধ দিতে হবে গাছে পিঁপড়ে লাগলে কী কী ওষুধ দিতে হবে কীভাবে গাছ ভালো থাকবে সে সবও আমার বাবা ভালোই জানেন আর বাবা বা আর তাছাড়াও যদি গাছ গাছে গাছ মরে যেতে মরে যায় তখন কী কী ওষুধ দিয়ে তাকে ঠিক করতে হবে কোনো ওষুধ দোকানে বা আমাদের আমাদের পাশে ভালো নার্সারি আছে সে সে নার্সারি সেই কাকুর কাছ থেকে আমি পরামর্শ ভালো পরামর্শ নিই এই সেই কাকু আমাকে বলে দেন যে কতটা সার দিতে হবে কতটা জল দিতে হবে কতটা কী ওষুধ দিতে হবে সব আমি ওই কাকুর কাছ থেকে জানি আমার মাও অনেক কিছুই জানেন এবং অনেক গাছ লাগিয়েছেন ওইভাবেই অনেক গাছ লাগিয়েছেন ওইভাবে আমিও আমিও ওইভাবেই মা বাবার কাছ থেকে মা বাবার কাছ থেকে জানি এবং গাছের অনেক যত্ন করি যাতে গাছ ভালো ভালো ভালো গাছের ভালো স্বাস্থ্য স্বাস্থ্য থাকে গাছ যাতে গাছ গাছ যাতে ভালো থাকে এবং ভালো ফল ভালো থাকে এবং যাতে ভালো ফল ফুল হয়